ব্ল্যাক হোল এবং অন্যান্য মহাকাশ সংক্রান্ত যা কিছু সেগুলি অত্যন্ত রহস্যময় চিরদিনই এবং আজও বহু রহস্য উন্মোচিত হয় নি বিজ্ঞান প্রতিনিয়ত সেই অন্বেষণ চালিয়ে চালিয়ে যাচ্ছে গবেষণা চলছে অসংখ্য বিজ্ঞানী সারা পৃথিবী জুড়ে কাজ করে চলেছেন এবং সেই রহস্য সমাধানের ক্ষেত্রে তাদের যে নিরন্তর প্রয়াস সেই প্রয়াস তারা চালিয়ে যাচ্ছেন সেগুলির অন্বেষণের মধ্যে দিয়ে আরো নতুন দিক উন্মোচিত হবে বিজ্ঞান সেগুলিকে আমাদের সামনে নিয়ে আসবে